আমার দেখা প্রিয় পাখি হলো বাবুই পাখি ভাই বাকি এই জন্য আমার কাছে প্রিয় তার কামড়ানোর ক্ষমতা যদি আপনাদের কারোর সৌভাগ্য হয়ে থাকে বাবুই পাখির বাসা দেখা তাহলে আপনারা বুঝবেন কি দক্ষতা সহিত বাবুই পাখির বাসাটা তৈরি করে প্রথম বাবুই পাখি খেজুর পাতা তাল পাতা নারকেল পাতা তাদের ঠোঁটের মাধ্যমে খুব সরু সরু করে কেটে নেই এবং সেই পাতাগুলো নিয়ে বাসা তৈরি করে সেই বাসাগুলো অসাধারণ বাসা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আধুনিক যুগে দাঁড়িয়ে এত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে তবু বাবুই পাখির বাসা কেউ নকল করতে পারবে না এবং তারা তাদের বাসায় কত বুদ্ধিদীপ্তি ব্যবহার করে তাদের বাসার দুটি মুখ থাকে একটি মুখ ফলস যে তাদের বাচ্চাকে আক্রমণ করতে আসবে তারা সেই বাসার মুখটাই ঢুকবে কিন্তু তারা তাদের বাচ্চার কাছেই পৌঁছাতে পারবে না কারণ সেটা ছিল মিথ্যে পথ আর অরিজিনাল যে পথটা থাকে এটার ঢাকা থাকে সচরাচর কেউ বুঝতে পারবে না এতটা বুদ্ধিযুক্ত তারা ব্যবহার করে মানুষের শেখা উচিত পরের প্রজন্মকে মানুষ করতে হলে কতটা কষ্ট কতটা ধৈর্য বুদ্ধির প্রয়োজন হয় এই জন্য বাবুই পাখি আর কাছে বাবুই পাখি দুইটি পায় এবং তার দুটো বাচ্চা এবং তারা পোকা মাকর ওরে এই জাতীয় খাবার খেয়ে বড়ো হয়